হ্যালো হ্যাঁ রাতুল শুনতে পাচ্ছো হ্যাঁ তোমার কাছে ফোন করেছি একটা দরকারেই ফোন করেছি বলছি এই ওলা উবেরের সার্ভিস বা রেটিং মানে কি ব্যাপার আছে একটু বলবে হ্যাঁ না না একটা জায়গায় যাবো তাই ভাবছিলাম আগের থেকেই বুক করে রাখবো এবার বলতে পারবে যে কেমন কী রেটিং আছে এতে বা কীভাবে সার্ভিস ভালো বলছো কি ও ভালো বল ভালো হলেই তো ভালোই হয় কারণ দেখো অনেক দূরের জার্নিতে যাবো তো তো যদি ভালো হয় তো সুবিধাই হয় অনেকটা

ঠিক আছে বুঝেছি তো কী বলছো তাহলে বুক করে রাখবো আগের দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে আমি বুক করে রাখবোখন আগের দিয়ে তাহলে সুবিধা হয় অনেকটা ঠিক আছে তা আমি রাখছি আমার তোমার সাথে আবার পরে কথা হবে